প্রধান দুটি শহর হচ্ছে আসানসোল এবং দুর্গাপুর এই প্রধান দুটি শহরের পরিবহন মুখ্য পরিবহন বলা যেতে পারে সেইটি হচ্ছে বাস এবং ট্রেন আসানসোল থেকে বিভিন্ন অঞ্চলের বাস খুবই পরিবহন হিসাবে খুবই গ্রহণ গ্রহণীয় মানে মুখ্য বিভিন্ন বিভিন্ন গ্রামে গঞ্জে কোলিয়ারিজের বিভিন্ন অঞ্চলে বাস পরিবহন ব্যবস্থার সচল খুবই সচল দুর্গাপুর থেকেও সেরকম দুর্গাপুর থেকে বিভিন্ন অঞ্চলের বাস ইয়ে পাওয়া যায় যাতায়াতের জন্য বাস পাওয়া যায় তবে একটি এখানে বিমানবন্দর হয়েছে যেটা দুর্গাপুরের কাছে অন্ডালে তার ফলে যেটা সুবিধা আমাদের যে আসানসোল শহর থেকে বা দুর্গাপুর শহর থেকে দূর দূরান্তরের বম্বে দিল্লি মুম্বাই দিল্লি চেন্নাই বা আহমেদাবাদ হায়দ্রাবাদ এই অঞ্চলে যেতে এখন আর আমাদের কলকাতায় গিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বিমান ধরার জন্য অপেক্ষা করতে হয় না এই একটা ভীষণ ভালো সুবিধা হয়েছে আর ট্রেনে মানে রেলপথের তো ব্যবস্থা বরাবরই উন্নত ধরনের আসানসোলের ওপর দিয়ে প্রচুর দূরগামী ট্রেন যায় এবং বিভিন্ন শহরে যায় যেমন আসানসোলের ওপর দিয়ে হাওড়া রাজধানী থেকে শুরু করে শিয়ালদাহ রাজধানী এবং বিভিন্ন বিভিন্ন অঞ্চল এমন কি গুয়াহাটি কন্যাকুমারিকা ট্রেন এবং যেটা হচ্ছে আসানসোল থেকে ব্যাঙ্গালোর গুজরাটের আহমেদাবাদ সুরাট এবং দিয়ে পুরী বা আদার্স শহর যেগুলো আছে যেগুলো মোটামুটি ভাবে প্রচলিত সেইসব শহরগুলো ট্রেনের যোগাযোগ আছে আসানসোল বা দুর্গাপুর থেকে রেলে এবং রেলপথ এবং সড়ক পরিবহন দুটোরই খুবই উন্নত ধরনের আর নতুন সংযুক্ত হয়েছে বিমান পরিবহনের ব্যবস্থাটা সেটাও খুব উপকার হয়েছে আসানসোলের মানুষের ক্ষেত্রে বা দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান মানুষদের ক্ষেত্রে এই একটা বিশাল সুবিধা